ঝাড়গ্রামে বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা স্থান রয়েছে এছাড়াও একটি ল্যান্ডমার্কও রয়েছে জাদুঘর রয়েছে ঝাড়গ্রামে প্রতিনিয়ত অনেক পর্যটকের বা মানুষের আনাগোনা লেগেই থাকে এবং সেখানে বাইরের থেকে মানুষও সেখানে আসেন এবং থাকেন রাজবাড়িতে থেকে এবং সেখানে ঝাড়গ্রামের আবহাওয়া প্রাকৃতিক এ এবং পাশাপাশি মন্দির ঐতিহাসিক স্থান বিভিন্ন জায়গা ঘুরেও দেখেন ঝাড়গ্রাম থেকে একটু এগিয়ে গেলেই গোপীবল্লভপুর গোপীবল্লভপুরের একটি ইকো পার্ক আছে সেইখানে বাচ্চারা বিভিন্ন রকমের দোলনা ছবি এবং ময়ূর হরিণ বিভিন্ন রকমের জন্তু জানোয়ারও রাখা রয়েছে মিউজিয়ামের মতন ঠিক সেখেনে বাচ্চারা দেখলেও খুব আনন্দ উপভোগ করে এছাড়াও ঝাড়গ্রামের একটি

পশুদের চিত্র করা রয়েছে সেখানে বাইরের থেকের প্রচুর মানুষ এখানে আসেন এবং এবং এখানে থেকে বনের প্রাকৃতিক সুন্দর্য দেখেন এবং উপভোগ করেন এছাড়াও বিভিন্ন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে সেখানকার আর কীভাবে তৈরী মন্দির এবং মাত ঠাকুরের কি মহিমা বা কীভাবে এ ঘটেছিলো কেন এই ধরনের জিনিস বা কোনখানটা কী সেই সব জিনিস কিন্তু তারা জানতে পারেন তাদের সেখানকার মানুষের সঙ্গে কথা বলে